কোন ব্যক্তি বা কৃষক বা সাধারণ মানুষ যদি স্থির করে থাকেন যে তিনি পোলট্রি বা মুরগির ব্যবসা করবেন সেক্ষেত্রে তিনি নিজ দায়িত্বে প্রশিক্ষণের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারেন এক্ষেত্রে একজন সাধারণ মানুষের কোন অসুবিধা হতেই পারে না তাছাড়াও এইসব পোলট্রি ফারমিং করার ক্ষেত্রে বিভিন্ন নির্দিষ্ট আইনকানুন এইসব রয়েছে সেইগুলোকেই লক্ষ্য রেখেই এই ব্যবসায় নামতে হবে সবচেয়ে প্রথম মুরগিকে ভালোভাবে বাছতে হবে সঠিক মুরগির নির্বাচন এই ব্যবসা অন্যতম গুরুত্বপূর্ণ মুরগির খামার শুরু করলে ব্যক্তিকে জানতে হবে তিনি মাংস উৎপাদনের জন্য ডিম না মুরগির মাংস উৎপাদনের জন্য ব্যবসা করবেন এছাড়া ব্রয়লার লেয়ার পোলট্রি ফার্ম নিজস্ব নিজস্ব সুবিধা রয়েছে যদি কোন ব্যব ব্যবসায়ী পোলট্রি ফার্ম শুরু করতে চান তাহলে ওনাকে আব ওই আবাসিক এলাকার মধ্যে এই ধরণের ব্যবসা শুরু করার ক্ষেত্রে যাতে প্রতিবেশীদের কোন আপত্তি না থাকে সেই বিষয়ে সচেতন হতে হবে এছাড়াও স্থানীয় প্রশাসনকে জানিয়ে সেখান থেকে পোলট্রি ফার্ম করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে নিতে হবে এই বিষয়ে কথা বলার জন্য বা ইউটিউবে দেখার জন্য পোলট্রি ফার্ম সম্পর্কিত বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়াও বই রয়েছে সংবাদপত্র থেকে নিয়মিত পোলট্রি ফার্ম সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম এখানে বেরিয়ে থাকে এছাড়াও সাধারণ পোলট্রি ফার্মের জন্য হাঁস মুরগি যে ধরণের পাখির খাদ্য পাওয়া যায় উভয় ধরণের মুরগির বা ব্রয়লার প্রায় একই ধরণের খাবার খায় অর্থাৎ হাঁস মুরগি যে ধরণের খাবার খায় পশু পাখিও সেই ধরণের খাবার খায় তাই পশু পাখির খাবার হাঁস মুরগিকেও খাওয়ানো যায় এই জন্য ভালোভাবে খাবার প্রদানের ফলে একটা সাধারণ পোলট্রি ফার্মের মুগি মুরগিরা তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং আপনার ব্যবসাকে সমৃদ্ধ করে তুলবে